পশ্চিমবঙ্গের সমাজ সংবাদ মাধ্যমগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠান দেখায় বিশেষ বিশেষ কিছু দিনে পনেরোই আগস্ট ছাব্বিশে ডিসেম্বর বাইশে শ্রাবণ একুশে ফেব্রুয়ারি ঠিক এর বিশেষ বিশেষ দিনে সাংবাদিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখায় বাকি দিনগুলোতে তো রাজনীতি নিয়েই দেখায়